আমাদের আর আর কখনো এমন একটি খেলা খেলেছেন সেটি বিশেষ ভাবে উদ্ভাবনী এবং যুগান্তকারী তাদের মধ্যে বিশেষভাবে উদ্ভাবনী এবং যুগান্তকারী খেলা হল কাবাডি ক্রিকেট ফুটবল ইত্যাদি খেলা তার মধ্যে আমার সবথেকে ভালো লাগে ক্রিকেট খেলা ক্রিকেট খেলা ক্রিকেট খেলা খেলতে আমার খুব ভালো লাগে এবং দুটো টিমের মধ্যে খেলা হয় এবং আমাদের পাড়ায় প্রতি বছর ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে অনেক দূর দূর থেকে মানুষ দেখতে আসে এই ক্রিকেট টুর্নামেন্টটি এমএস এমএসএ গ্রাউন্ডে এই ক্রিকেট এমএসএ কিংবা হিলভিউ গ্রাউন্ডে এই ক্রিকেট টুর্নামেন্টটি হয়ে থাকে আমাদের এই টুর্নামেন্টে এই টুর্নামেন্টে এগারো জন করে দুটো টিমে খেলা হয় এবং এই খেলাটি খুব এই খেলা খেলে আমরা খুব আনন্দ লাভ করি বন্ধুবান্ধব অনেক বড় দাদা দাদাদের সাথে খেলে আমরা খুব আনন্দ লাভ করি এই খেলাতে এগারো জন প্লেয়ার থাকে এবং খেলাটি পরিচালনার করার জন্য দুটো আম্পেয়ার থাকে এবং প্রতিটি ওভারে ছটা করে বল হয় এবং দশ পনেরো কুড়ি কুড়ি ওভারে খেলাটি হয়ে থাকে এই খেলাটি পরিচালনা করার জন্য অনেক অনেক বড় বড় অনেক বড় বড় লোক লোক এই সব খেলা দেখতে আসে এবং খেলাটি শেষ হওয়ার পর প্রায়ই পুরষ্কার হিসাবে অনেক টাকাও পাওয়া যায় এ টাকাও দিয়ে থাকে কিংবা ট্রফিও দিয়ে থাকে এই খেলা আমার জীবনে খুব উন্নত এবং যুগান্তকারী বলে আমার মনে হয়